আমি রান্না করার সময় বিভিন্ন রকম সতর্কতা অবলম্বন করি যদি বলি তাহলে বলতে হয় প্রথমে যে সতর্কতা অবলম্বন করি সেটি ছিলো সবথেকে বড়ো সতর্কতা এবং সেটি হলো আগুন ধরে না এরকম জামা ব্যবহার করি কারণ গ্যাসে রান্না করার সময় আগুন ধরে না এরকম একটা জামা দেওয়া হয় ওই জামাটা আমি বাজার থেকে কিনে নিয়েছি এবং আমি যখন আমাদের যেহেতু গ্রামে বাড়ি আমাদের চুলাতেই রান্না করা হয় বেশিরভাগ সময় গ্যাসও আছে কিন্তু গ্যাসে খুব কম সময় রান্না করা হয় কিন যখনই আমি আগুনের পাশে যাই কী আমি ওই জামাটা ব্যবহার করি এবং জামা পরি ঢিলেঢালা জামা এবং সুতির জামা পরার বেশি চেষ্টা করি কারণ সুতির জামাতে আগুন ধরলে সেটা হচ্ছে গায়ের সাথে সে চিটে যাবে না এর ফলে মানুষ সুস্থ স্বাভাবিক থাকতে পারবে যদি বা আগুন একটুখানি লেগে যায় আর আমি কাপড় পরে আগুনের কাছে যাওয়ার চেষ্টাও করি না বা আমি কাপড় পরে আগুনের কাছে যাই না কারণ কাপড় থেকে কোনোভাবে আঁচলে যদি আগুন ধরে যায় আমি বুসতেও পারবো না কখন নিমেষের মধ্যে সেই আগুনটা আমার গায়ে ছড়িয়ে পড়বে এছাড়াও আমি যদি যেটা সতর্কতা অবলম্বন করি সেটা সম্পর্কে যদি বলি তাহলে বলতেই হয় যে আমি যেহেতু গ্রামে থাকি এবং আমার চুলাতে রান্না করি এর ফলে গ্রামেও চুলাতে রান্না করি যখন আমি ঘুঁটে দিয়ে জ্বালানটা আগুনটা জ্বালাই তখন অনেক পরি সমান ধোঁয়া সৃষ্টি হয় আমি চেষ্টা করি ধোঁয়াটা যাতে না হয় এর ফলে আমি কিছুটা পরিমাণ অল্প পরিমাণ কেরোসিন তেল দিয়ে দি যাতে ধোঁয়ার সৃষ্টি না হয় এবং সেটাতে যদি জ্বালিয়ে দি তাহলে ধোঁয়া সৃষ্টি হয় না কিন্তু যদি আমি ওই জ্বালানিতে মানে কেরোসিন না দিয়ে যদি এমনই জ্বালানোর চেষ্টা করি তখন দেখি অনেক বেশি করে ধোঁয়ার সৃষ্টি হচ্ছে এর ফলে পরিবেশও দূষিত হচ্ছে এছাড়াও আমার নিজেরও শরীরের ক্ষতি ওই ধোঁয়া আমার শরীরে যায় তখন আমার শেষে যে কাশি সৃষ্টি হচ্ছে এবং ওই কাশির থেকে বিভিন্ন রকম রোগের সৃষ্টি হচ্ছে কারণ ধোঁয়াটা শরীরে গেছে অনেক সময় আমারা দেখেছি বিভিন্ন রকম ধোঁয়া থেকে অনেক রকম রোগের সৃষ্টি হয় সেই জন্য আমি ওই ধোঁয়া থেকে দূরে থাকার চেষ্টা করি আর আমার বাড়িতে যেহেতু বাচ্চা আছে আমি বাচ্চারও সচেতনতা অবলম্বন করতে চাই সেক্ষেত্রে আমি দেখি বাচ্চাটা যেন আগুনের পাশে যাতে না যায় বা গ্যাসে রান্নাগুলো আমি ওগুলো দেখি যে কাপড় পরে পথমত একদমই যাওয়া যাবে না আর আগুনের পাশে গেলে আমার মনে হয় বা আমি এটা করেও থাকি যে আমি সব সময় ওই কাপড়টা ব্যবহার করি না হলে যদি কোনোভাবে একবার চিটিয়ে যায় তাহলে সেক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে এবং বড়ো চুক চুক খোয়া চোকাতে হবে এই জন্য আমি রান্না করার সময় এইসব সতর্কতাগুলি সাধারণত অবলম্বন করে থাকি